হ্যালো হ্যাঁ হ্যাঁ বল কি কি ব্যাপার কেমন আছিস বল আচ্ছা তো ও তুই হস্টেলে ভর্তি হয়েছিস নাকি আচ্ছা হ্যাঁ বল বল বল ও ইলিশ মাছ নিয়ে এসেছিস ও ইলিশ মাছ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই বলছি বলছি তুই কিভাবে রান্না করবি ওটা মানে সরষে দিয়ে রান্না করবি না জিরে কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে করবি কিভাবে করবি সরষে দিয়ে করলে ভালো হয় না তাহলে আমি বলছি তুই শোন ওইভাবে করবি হ্যাঁ বলছি প্রথমে নিয়ে এসছিস তো মাছটাকে ওটাকে ভালো করে পরিষ্কার কর কেটে পরিষ্কার কর ঠিক আছে ভালোভাবে ধো হয়ে গেছে তুই তাহলে এক কাজ কর ওটা নুন হলুদ দিয়ে একটু মাখা ঠিক আছে মাখিয়ে পরে ওটাকে কড়াইয়ের ইয়ে আছে তোর কাছে সরষে বাটা কিনতে পাওয়া যায় নাকি সরষে বাটবি বাড়িতে মানে ওইখানে হস্টেলে হ্যাঁ হ্যাঁ বাটা কিনতে পাওয়া যায় কোনো অসুবিধা হবে না তাহলে বাটাই কেন মানে ওই প্যাকেটটা কিনে নিয়ে আসবি হ্যাঁ তাহলে ওই বাটার বাটা ঘষার ঝামেলা থাকবে না ওই প্রথমে নুন হলুদ আর জল দিয়ে ওইটা প্রথমে একটু ইয়ে করে নিবি ওই ধুয়ে নিবি তারপরে ওটাকে একটু সরষের তেল দিয়ে ভেজে নিবি ঠিক আছে মাছটাকে মাছটাকে ভেজে নেওয়ার পরে ওই ওই ইলিশটাকে একটু মানে গরম জলে দিয়ে পরে তারপরে সরষেটাকে দিয়ে দিবি নামাবার একটু আগে ঠিক আছে আর আর তারপরে যখন দেখবি একটু মানে ঝাঁঝ ঝাঁঝ গন্ধ আসছে তখন একটু সরষের তেল উপরটায় ছড়িয়ে দিবি ঠিক আছে সরষে হ্যাঁ সরষে ভাপা হয়ে যাবে দেখবি খুব টেস্ট লাগবে খেতে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কোনো ব্যাপার না সেরকম কোনো ঝামেলা নেই ভাপা ইলিশ করতে কোনো ঝামেলা নেই সরষে দিয়ে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই তুমি তুই আমাকে ফোন করবি কোনো অসুবিধা নাই যা প্রবলেম হবে আমাকে বলবি আমি সাহায্য করে দেব আমি বলে দেব আর দেখ যেভাবে যেভাবে বললাম করে দেখ খেতে খুব সুস্বাদু হবে খুব ভালো লাগবে খেতে হ্যাঁ হ্যাঁ তারপর ভালো আছিস তো আচ্ছা ঠিক আছে প্রবলেম হলে তখন ফোন করবি আমাকে আমি বলে দেব কিভাবে করবি ঠিক আছে হ্যাঁ